হ্যাঁ শোনো না অলকা তুমি তো অভিজ্ঞান কোচিং সেন্টারে অনেকদিন থেকেই আসছো আমি তো নতুন ভর্তি হয়েছি তো আমাকে একটু বোঝাও না কতদূর কী পড়াশুনো হয়েছে আচ্ছা ইংলিশের যে নোটসগুলো দিয়েছে সেগুলো একটু আমাকে বুঝিয়ে দেবে আর আমাকে একটু জেরক্স আমি করবো আমাকে একটু দেবে হ্যাঁ বলছি আমি না অঙ্কে একটু দুর্বল আছি আমাকে প্লিজ তুমি একটু তোমার পাশে বসবো তুমি আমাকে হেল্প করে দেবে একটু যদি আমি কিছু পড়া না বুঝতে পারি তো তো ক্লাস শেষ হয়ে গেলে তুমি আমাকে একটু তাহলে খানিক্ষণ বসে বুঝিয়ে দিতে পারবে জিআই তো আমার তো খুব ভালো লাগে করতে এবার জিআই ম্যাম যে করায় সে ভালো করায় হ্যাঁ জিআই তো আমার ভালো লাগে খুব হ্যাঁ আমি আগে যেখানে করতাম না সেখানে আমাকে টিপস শেখাতো এখানে টিপস শেখায় না অঙ্কে অনেক সময় টিপস দেয় আমি বেশ অনেক কটা টিপস শিখেছিলাম

হ্যাঁ টাইম অ্যাণ্ড ওয়ার্ক আমি অনেকবার করেছি আমার তো মানে মাথায় যেন ঢোকে না খুব কঠিন লাগে আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তো দেখা হবে কালকে গিয়ে হ্যাঁ